আমি কয়েকদিন আগেই আমাদের পুরুলিয়ার সিনেমা হলে একটি বাংলা সিনেমা দেখতে গিয়েছিলাম বন্ধুদের সাথে সবার মুখে সিনেমাটির বেশ নাম শুনছিলাম তাই ভাবলাম একবার দেখেই আসি কিন্তু সত্যি দেখার পর জানলাম এটি একটি সত্য ঘটনা যা ছবিতে তুলে ধরা হয়েছে সিনেমাটি আমার মনে অনেকখানি জায়গা করে নিয়েছে সিনেমাটির গল্পটি তো সত্যি তাই গল্প নিয়ে বেশি কিছু বলছি না তবে সিনেমাতে অভিনয় ভীষণ সুন্দর রানি মুখার্জীর অভিনয় আগেও দেখেছি অনেকবার তবে বাংলাতেও যে তিনি এতো সুন্দর অভিনয় করতে পারেন তা ভাবতে পারিনি সিনেমাটিতে দেখানো হচ্ছে যে একজন মা তার সন্তানের প্রতি ভালোবাসার সহিত কী কী করতে পারে সিনেমাটির বেশির ভাগ অংশটাই বিদেশে শুটিং করা হয়েছে একজন মা তার সন্তানকে নিজের কাছে পাওয়ার জন্য আমাদের ভারতীয় সংস্কৃতি দিয়ে বড় করে তোলার জন্য অফিস আদালত পুলিশ সবার সাথে লড়তে পিছিয়ে আসেনি পাঁচ মাসের সন্তানকে নিজের থেকে দূরে রাখা যে কি কষ্ট তা শুধু একজন মাই জানেন মায়ের এই কঠিন লড়াই একে সেলাম করা উচিত তাই আমরা প্রায়ই মা ঠাকুমার কাছ থেকে শুনে আসি মা থাকতে মায়ের কদর করা উচিত মা হারালে বুঝবি কত কষ্ট এমন কি বড়দের থেকেও জেনেছি মায়ের গুরুত্ব অপরিসীম এই সিনেমা থেকে অনেক কিছুই শিখলাম এই জিনিসটাও শিখলাম তাই সিনেমাটি আমার কাছে খুবই প্রিয় হয়েছে এই সিনেমাটি আমাদের প্রতিবেশী জেলা আসানসোলের পরিবারের ঘটনা তাই আমি সবাইকে অনুরোধ করব সময় হলে বা সময় করে নিয়ে সিনেমাটি পারলে একবার দেখে আসুন আপনাদের সবারই এটার থেকে অনেক কিছু শেখার রয়েছে